হ্যাঁ আমি তো দেখি আমি অনেক কিছুই দেখি নাচের আমি অনেক ভিডিও দেখি নাচের ভিডিও বলতে আমি আগে আমি টিভি শো দেখতাম টিভি শোতে দেখতাম আমি ডান্স বাংলা ডান্স ডান্স বাংলা ডান্স হতো হচ্ছে জি বাংলায় প্রতিদিন রাত দশটার সময় দশটার থেকে সাড়ে এগ দশটা অবধি এরকম সময়ে হতো তো ওটা আমি রোজ দেখতাম যেখানে কাজ করত হচ্ছে মানে কাজ করত বলতে অ্যাঙ্কারিং করত মিঠুন চক্রবর্তী সেটা আমার খুবই ভালো লাগত এবং তাছাড়াও আমি ইউটিউবে নানা রকমই নাচের ভিডিওর চ্যানেল দেখি এবং আমার সবচেয়ে ভালো নাচ দেখতে ভালো লাগে ক্লাসিক মানে ক্ল্যাসিক্যাল ডান্স তার পরে ভারতনাট্যম আর ভালো লাগে হচ্ছে হিপ হপ ডান্স এই তিনটে ডান্সই আমার খুব ভালো লাগে এবং আমি একসময় ভারতনাট্যম নাচটা নাচতাম এবং আমি খুব ভালো আমার নৃত্যের জগতেই যাবার ইচ্ছে ছিল কিন্তু আমার পরিবারের সমর্থন না থাকায় আমি যেতে পারিনি